আমার কাছে একটি স্মার্ট ফোন রয়েছে আমি মোবাইলটা কিনেছি চন্দ্রকোনা টাউন থেকে যা আমার অনেক টাকাই দাম নিয়েছে এবং মোবাইলটা ভালো দেই না মোবাইলটার মধ্যে অনেক কিছু অসুবিধাও দেখা যাচ্ছে যা আমার পক্ষে অর্থ ব্যয় বলে মনে হচ্ছে আমি দেখলাম যে ক্যামেরাটা চেক করে দেখলাম যে আমার মোবাইলটার মধ্যে অনেক রকমের সমস্যা আছে এবং ক্যামেরা ছবি তুলে দেখলাম যে ছবি ভালো আসছে না আমি অন্য অ্যাপকে ঘাঁটতে যাবো যে ক্লিক করছি অন্য অ্যাপের মধ্যে ঢুকে যাচ্ছি আমি এইটা নিয়ে আমার নেতিবাচক কথা